আমার প্রিয় বিষয়বস্তু হচ্ছে বই বিভিন্ন বই গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু বই পড়তেও খুব ভালো লাগে ইশপের গল্প বই ওগুলো পড়তেও খুব ভালো লাগে ছোটো ছোটো গল্পে সারাংশ থাকে নীতি কথা থাকে খুব ভালো লাগে আর আবোল তাবোল বই সুকুমার রায়ের লেখা ওটাও পড়তে খুব ভালো লাগে বিভিন্ন বই পড়লে মনে হয় যেন আমার খুব ভালো লাগছে আমি বইকে খুব ভালোবাসি আর একটা জিনিস ভালোবাসি আমি ছবি আঁকতে ছবি এঁকে আমি পৃথিবীর অনেক কিছুই তুলি আমার হাতের দ্বারায় প্রস্ফুটিত করি খাতার মাধ্যমে রঙ তুলি দিয়ে এগুলো আমার খুব ভালো লাগে এগুলো ছাড়া মনে হয় যেন আমার সারা জীবন চলছে না আমি যদি সারা জীবনের জন্য শুদুমাত্র এই বইগুলিই পড়ে যায় তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে সাম্প্রতিককালে কিন্তু আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিদ্যাসাগর মহাশয়ের লেখা কিছু বই পড়ি এগুলো আমার খুব ভালো লাগে এগুলো ছাড়া আমার মনে হয় ঠিকঠাক যাচ্ছে না